বলতে গেলে আমি প্রতিনিয়ত যোগ ব্যায়াম ও প্রাণায়াম করি যোগ ব্যায়াম করলে কিন্তু শরীর অনেক ভালো থাকে অনেক বছর ধরে শরীরের কোনো রোগ বাসা বাঁধে না শরীরের মধ্যে হাড় সব কিছু ভালো থাকে এবং প্রাণায়াম করলে মন অনেক শান্ত থাকে প্রাণায়াম করলে মনের দিক থেকে কোনো মানে খারাপ চিন্তা ভাবনা কিন্তু সহজে আসতে পারে না প্রাণায়াম করলে যে আমাদের শ্বাস নিশ্বাস আছে সেইটা যখন নিই আমাদের মনকে কিন্তু অনেকটাই শান্ত করে তোলে এবং ব্যায়াম করলে প্রতিনিয়ত আমি যে সন্ধেবেলায় ব্যায়াম করি সে ব্যায়াম করলে কিন্তু পুরো এক ঘণ্টা আমি সময় দিই সেই ব্যায়ামের মাধ্যমে আমার হাতের ব্যথা কোমরের ব্যথা বা শরীরের কোনো ব্যথা কিন্তু হয় না তাছাড়া শরীর কিন্তু অনেক ভালো রাখে ব্যায়াম কোল্লে শরীর অনেক ফিটনেস থাকে যার কারণও আমাদেরকে মোটা বা ঢপ ঢপেলা দেখা বোঝা যায় না বা কোনো দিক থেকে খারাপ মানে আকৃতি শরীরের বোঝা যায় না যোগ ব্যায়াম করলে শরীর পুরোপুরিভাবে সুস্থ ও স্বাভাবিক থাকে আর প্রাণায়াম করলে মনের দিক থেকে অনেক ভালো থাকে প্রাণায়াম আর যোগ ব্যায়াম আমাদের শরীরে কিন্তু অনেক কিছুই ভূমিকা পালন করে